বাংলা ভাষা বলতে আসলে সা সাধু ভাষাকেই বলা হয় আর রাজ্যের আঞ্চলিক উপভাষা বলতে তো চলিত ভাষাকে বলা হয় সেই ক্ষেত্রে তো সেখানে যে অঞ্চলের যেরকম ভাষা সব অঞ্চলের ভাষা সমান নয় হয়তো মুর্শিদাবাদে একটা আলাদা টান আছে বীরভূমে কথার একটা আলাদা টান বাঁকুড়ায় আলাদা কথার একটা আলাদা টান আচে তো সবগুলোকেই বাংলা ভাষার মধ্যে পড় ফেলা যায় না কারণ এই যে যেমন কলকাতায় কলকাতার কথা সবারই পরিষ্কার বর্ধমানেরও কতা কোনো টান নেই কথা ঠিক ঠাক তো এইগুলো বাংলা ভাষার মধ্যে পড়ে এবং আঞ্চলিক ভাষায় তো বাংলা ভাষায় তা